আমি রান্নার জন্য বেশীরভাগ সময়ই ব্যয় করি রান্না কোত করতে খুব ভালোবাসি রান্না রান্না আমার খুব করতে ভালো লাগে যেমন সারাদিনে আমি সকালে উঠে চা করি তারপরে মুড়ি খাওয়ার জন্য কোনোদিন পেঁয়াজি বা ঘুগনি বা আলু ভাজা এসকল করি তারপর ভাত খাওয়ার ভাত ডাল সবজি মাছের ঝোল চাটনি এসবও রান্না হয় আর হোচ তারপর বিকেলে আবার চা বা রাতে রুটি সবজি আর আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রান্না প্রচুর হয় সকাল থেকে উঠে চা তারপর মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয় আমাদের অনুষ্ঠান বাড়ি হলে বা ভাতের জন্য ভাত ডাল সবজি মাছ মাংস চাটনি পায়েস মিষ্টি এসকল হয় আর আমাদের বাড়িতে মাংস রান্না খুব সুন্দরভাবে হয় মাংস হচ্ছে তেল মশলা সব সবজি কো সব কষিয়ে ভালো করে রান্না হয় বাজার থেকে মাংস কিনে আনা হয় আর আমাদের বাড়ির সবাই মুরগির মাংস খেতে খুব ভালোবাসে এবং ছাগল মাংসও ভালোবাসে কিন্তু মুরগির মাংস বেশী পছন্দ করে তারজন্য মুরগির মাংসই বেশী রান্না হয় এবং খুব সুন্দরভাবে রান্না করা হয়